ঝাড়গ্রাম জেলার সবচেয়ে সুন্দর যে দিকটা একটা পরিবেশগত সৌন্দর্য ঝাড়গ্রাম জেলার অরণ্য সুন্দরী বলা হয় ঝাড়গ্রাম জেলাকে অরণ্য সুন্দরী বলা হয় তার কারণ আছে কিছু প্রকৃতিতে ভরা মোড়া এই ঝাড়গ্রাম জেলা আজকের দিনে প্রচুর পর্যটন আসে এই প্রাকৃতিক সৌন্দর্যকে দেখার জন্য এখানে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে রয়েছে বনজঙ্গল এখানে জঙ্গলের মধ্যে রয়েছে শাল গাছ পটাস গাছে ঘেরা এক একটা পটাস গাছ পঞ্চাশ বছর একশো বছর হাজার বছর পুরনো এই গাছগুলো আজকের থেকে প্রায় বিভিন্ন জায়গায় থাকতে মানুষ আসে দেখার জন্য এমনকি দুহাজার বছর পুরনো শাল গাছ এখানে রয়েছে এই এক একটা গাছের মধ্য দিয়ে পটাস গাছ সেগুন গাছ সব গাছকে এখানে মিলেমিশে একটা অরণ্য সুন্দরী তৈরি হয়েছে এখন এখানকার মানুষজন জল এখানে খনিজ সম্পদ সেরকমভাবে পাওয়া যায় না দূষণ নেই বললেই চলে এবং জল এখানকার জল চারদিকে পুকুর রয়েছে নদী পুকুর এবং সরকারিভাবে জল সাহায্যের ব্যবস্থা রয়েছে এছাড়াও এখানে বিভিন্ন ধরনের প্রাকৃতিক নদ নদীনালা যেসব দিকগুলো রয়েছে এগুলো পুরো পরিপূর্ণ হয়ে রয়েছে